বর্তমানে আমরা দেখি যে আমাদের যে ঘরে মা বোনেরা আছে তারা এখন সমানে পুরুষদের সাথে পাল্লা দিয়ে চলছে অতীতে যেরকম আমরা দেখতাম আমাদের মা ঠাকুমা অন্দরমহল থেকে বেরতো না অসূর্যস্পর্শাও ছিলেন এবং এখন আমাদের সমাজ এত পরিবর্তন হয়েছে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার যেরকম দেখা যায় সেরকম সিঙ্গেল মাদারও দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে নারীরা অপমানিত হয়ে বা শ্বশুরবাড়িতে অপমানিত হয়ে আমরা দেখি হামেশাই যে সন্তান নিয়ে নিজেরা বেরিয়ে চলে এসছে এবং নিজের চেষ্টায় নিজের দক্ষতায় সেই সন্তানকে মানুষ করছে এবং রীতিমতো সমাজে সুপ্রতিষ্ঠিত করছে তবুও আমাদের দেশে এখনও এটা দেখা যায় যে কর্মক্ষেত্রে নারীরা পুরোপুরি নিরাপদ নয় অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের যারা উপরওয়ালা থাকে তাদের বিভিন্ন রকম বেখেয়াল বা তাদের বিভিন্ন রকম কুঅভিসন্ধির শিকার এই সব মহিলারা হয় এসব মহিলাদেরকে বাধ্য করে তাদের কুপ্রস্তাবে সায় দিতে নাহলে তাদের বিভিন্ন রকমভাবে হ্যারাস করা হয় তবুও আমরা দেখছি এখন আমাদের যেহেতু প্রচুর মহিলা সংগঠন এবং উইমেন লিব বলে ইংরাজিতে যে বিভিন্ন রকম সংগঠন হওয়ার ফলে এখন এইসব দুর্বৃত্তরা ধীরে ধীরে নিজেদের থাবা গুটিয়ে নিচ্ছে কেন কী এখন এসব ক্ষেত্রে ধরা পড়লে আমাদের সংবিধানে খুব কড়া শাস্তির একটা জায়গা রাখা হয়েছে এবং তাছাড়া আমাদের এই নারীদের একটা বড়ো আছে ফোর নাইন্টি এইট বিভিন্ন রকম যে আগে আমরা ওই প্রায়ই দেখতাম গৃহবধূকে জ্বালিয়ে দেওয়া গৃহবধূকে এই করা বিয়ের পর বিভিন্ন রকম অত্যাচার করা কিন্তু এই আইনটা আসার ফলে মেয়েদের একটা রক্ষাকবচের কাজ করে এখন যে কেউ যে কেউ মেয়েদেরকে কিছু করবার আগে চোদ্দবার ভাবে তো এইটা একটা ভালো দিক আমি মনে করি আগামী দিনে আমরা নারী পুরুষ উভয়ই নিজের নিজের সম্মান রেখে নিজের নিজের ক্ষেত্রে চলতে পারবো এবং আমি মনে করি নারী ছাড়া আমাদের এই সমাজ কিন্তু অচল